হ্যাঁ জু আপনার জুতো কী কী আছে ওখানে আচ্ছা শুনুন আচ্ছা খা খাদামের খাদিমের হাওয়াই চপ্পল আছে অজন্তা ভালো হবে দাম কী আছে সাইজটা ধরুন সাত নাম্বার ধুর মশাই একশো চল্লিশ টাকা ও ষাট সত্তর টাকায় পাওয়া যাচ্ছে অজন্তার অর্ডিনারি তো পঞ্চাশ টাকা চল্লিশ টাকায় পাওয়া যায় অর্ডিনারি এমনি খাদিমের মাল তো এই অজন্তার মাল তো এমনি পঞ্চাশ ষাট টাকা বললে তো আর কেউ বিশ্বাস করবে না

আচ্ছা অজন্তার কিটো আছে অজন্তার কিটো আছে

আচ্ছা ঠিক আছে রাক আচ্ছা চলুক হ্যাঁ তাহলে ওই এর অজন্তার চটিটা কম হচ্ছে না না না প্লাস্টিক নেব না অজন্তার হাওয়াই চপ্পলই চাই ঠিক আছে সাত নাম্বার